হ্যাঁ বই ছাড়াও আমি পত্রিকা পড়ি আনন্দবাজার পত্রিকা তারপর বর্তমান পত্রিকা আর সংবাদপত্র এগুলো পড়ি তার মধ্যে ইংলিশ পেপারও পড়ি ইংলিশ পেপারের মধ্যে টাইমস অফ ইন্ডিয়া এ পেপারটাও পড়তে ভালো লাগে